আমার সম্প্রদায়ে কিছু মজার ফটোগ্রাফির প্রকল্পের জন্য তো আমাকে প্রথমে আগে আমাকে আগে সব প্রত্যেকটা মানুষকে এক জায়গায় করতে হবে যাতে আমি একসাথে গ্রুপ ফটো নিতে পারি বা আর একটা ভালো লোকেশন নিতে হবে যেখানে সবাই একসাথে ফিট হতে পারে এবং একসাথে দাঁড়ালে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো হবে যেমন ধরুন আমার বাড়ির ছাদ বা আমার বাড়ির উঠোনে আমার বাড়ির সবাইকে যদি আমি মিলিয়ে একটা মজার ফটোগ্রাফি করি সবাই খুব হাসছে একটা হাসি হাসি ভাব কেউ জিভ বার করল কেউ একটু চোখ এ করল তো সেই জিনিসগুলোর জন্য কিন্তু ফটোটা খারাপ হয়ে যাবে তো তার জন্য আগে আমাকে সবাইকে সেট করতে হবে দাঁড়িয়ে এক জায়গায় পিছনের লোকেশনটা ভালো আছে কি না সেইটা একটা দেখতে হবে তার পরে হচ্ছে কি আপনাকে দেখতে হবে যে প্রত্যেকটা মানুষ ঠিক কোন পজিশনে যারা লম্বা আছে তাদেরকে পিছনে দাঁড় করিয়ে সামনে যারা আছে একটু বেঁটে বেঁটে তাদেরকে আগে দাঁড় করিয়ে তার সামনে বাচ্চাদেরকে দাঁড় করিয়ে একটা বেশ সামঞ্জস্য বদায় বজায় রেখেই আপনাকে এই ফটোটা তুলতে হবে